আমাকে যখন বেশিদিনের জন্য বাইরে যেতে হয় তখন আমি একজনকে রেখে দিই আমাদের বাগান পরিষ্কার করার জন্য সে খুব ভালো আমার গাছপালার খুব ভালোভাবে যত্ন নেয় সে প্রতিদিন নিয়মিত সকালবেলা আর বিকেলবেলায় আমার গাছে এসে জল দেয় সেখানে পোকা লেগেছে কিনা দেখে যদি মাটিতে একটু সারের প্রয়োজন পরে গোবর সার দিয়ে যায় আমার খুব ভালো লাগে তাই আমি যখনই যাই তাকেই বলে যাই সে যাতে আমার বাগান পরিষ্কার করে রাখে এবং আমার গাছের যত্ন নেয়